স্কুলে আমার প্রিয় বিষয় ছিলো বাংলা কেননা বাংলা আমার খুব ভালো লাগতো এবং বাংলা একটা প্রিয় সাবজেক্ট হয়ে ওঠার কারণ হলো বাংলা বই পড়তে আমার খুব ভালো লাগতো এবং বাংলা বইয়ের থেকে আমি অনেক ধরনের সাহিত্য রচনা এগুলি জানতে পারতাম এছাড়াও আমার রবীন্দ্রনাথের বই রবীন্দ্রনাথের গান কবিতা গল্প বিশেষ করে গল্পগুলো আমার খুব ভালো লাগতো এবং এছাড়াও আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বই এবং সুকুমার রায়ের কবি কবিতা এই গল্পগুলো আমার খুব ভালো লাগতো এবং আমার স্কুলে সব থেকে কঠিন বিষয় অঙ্ক ছিলো কারণ অঙ্ক একদম করতে পারতাম না মাথায় ঢুকতো না আর আমার স্কুলের দিনে একটি খুশির খবর খো খুশির কথা হচ্ছে যে একদিন আমাদের স্কুলে একটা অনুষ্ঠান হয়েছিলো এবং অনুষ্ঠানে আমি পার্টিসিপেট করেছিলাম সেই পার্টিসিপেটে আমি একটি গান করেছিলাম সেই গানে আমি যথাযথ দ্বিতীয় হয়ে এবং সে পুরস্কার পাই এবং সবাই পুরুস্কার পেলে অবশ্যই খুশি হয় এবং সেই দিনটি আমার জন্য হয়েছিলো এবং ওই পুরস্কার পেয়ে আমিও খুব খুশি ছিলাম এবং আনন্দ ছিলাম